পশ্চিমবঙ্গে ঘোরার বিভিন্ন স্থান আছে যেমন দীঘায় সমুদ্র দার্জিলিংয়ে পাহাড় এমন এবং সুন্দরবন অঞ্চলে বন জঙ্গল এখানে পরিবহনের জন্য বাস ট্যাক্সি টোটো এমনকি জলপথের জন্য বোটও আছে তারা কিছু মানুষ চাইলে প্রাইভেট গাড়িতে করেও যাতায়াত করতে পারে তাদের থাকার জন্য বিভিন্ন হোটেল আছে সব দিক থেকে বলা যায় পশ্চিমবঙ্গে ঘুরতে এলে নিশ্চিন্তেই তারা তাদের ভ্রমণটা আনন্দদায়ক করে তুলতে পারে